চাষ আমাদের একটা বিশাল জিনিস তো চাষ না করলে আমরা কীভাবে খাদ্যের যোগান দেবো চাষ আমাদেরকে করতেই হবে তো এভাবে চাষ আমরা যখন মাঠে যাই যখন চাষ করি তো লাঙল দিই বীজ রোপণ করি হ্যাঁ জল দিই জমিতে এ সমস্তগুলো চাষের বিভিন্ন চাষের খুবই গুরুত্বপূর্ণ অংশ তো চাষও যখন হচ্ছে আমাদের তো সেই সাথে সাথে আমরা কীভাবে চাষের চাষিদেরকে চাষিদেরকে কীভাবে চাষিরা যে চাষ করে বিভিন্ন ধরনের কৃষক বলতে আমাদেরকে শুধুমাত্র ছেলেদের এরকমই নয় তার মহিলারা কিন্তু এখানে মধ্যে যুক্ত আছে মহিলারা বিভিন্ন ধরনের কাজ করে যেমন ধরুন তারা বীজ বোনা থেকে শুরু করে জমিতে জল দেওয়া থেকে শুরু করে তারপরে যখন ফসল আমরা থেকে শুরু করে এই সমস্তগুলো তারা করে থাকে এবং লাস্টে যখন কি হয় জমির ফসল যখন বাড়িতে তোলা হয় সেই সময় তারা কি করে ধান কাটে বা গম কাটে এই সমস্তগুলো থেকে যখন আমরা আস্তে আস্তে ওগুলো বাড়িতে নিয়ে আসি ধান ঝারা হয় এই সবগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্তগুলো আমরা কাজের এক একটা অংশ সেগুলোতে তারা যোগদান করে যোগদান করে তারা খুবই আমাদেরকে সাহায্য করে বাড়ির মহিলারা কিন্তু আর বসে নেই তারাও আমাদেরকে আস্তে আস্তে সাহায্য করছে কোন দিক থেকে সাহায্য করছে বাড়ি মাঠে ফসল লাগানো থেকে বাড়িতে ফসল তোলা পর্যন্ত তারা সব দিক থেকে আমাদেরকে সাহায্য করছে মহিলারা কিন্তু আর পিছিয়ে নেই মহিলারাও চাইছে আমরা বাইরে বেরোই বাইরে গিয়ে আমরা পুরুষদেরকে সাহায্য করি সাহায্য করে তারা সমস্ত কাজ একসঙ্গে মিলেমিশে করতে চাইছে তারা খুবই আমাদেরকে উপকার করেন